পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময় পর্যটকরা আসেন এবং সেখানে অনেক খেলা খেলেন এবং কাবাডি লুডো এবং আম আমরাও গেছিলাম সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়েছিলাম সেখানে জনপ্রিয় অনেক জিনিস দেখলাম জল ক্রিড়া করেছিলাম